হ্যাঁ নমস্কার দিদি হ্যাঁ আমি শ্রাবণী সরকার কথা বলছি দিদি এটা কী সোমা টেলার হ্যাঁ আপনি আচ্ছা আচ্ছা দিদি আমার আমার ছেলের জন্য আমি দুটো স্যুট বানাবো মানে স্যুট প্যান্ট বানাবো তা আমি আপনার দোকান থেকেই আমি ছিট কাপড়টা নেবো তাহলে আমাকে কী ছেলেকে নিয়ে যেতে হবে সাথে মাপ নেওয়ার জন্য বা আমি ওর কোনও মাপ নিয়ে গেলে হয়ে যাবে হ্যাঁ আপনি আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা দিদি একটু বলতে পারবেন হ্যাঁ হ্যাঁ বিকালের টাইমটা বললে আমার একটু সুবিধা হতো আচ্ছা আচ্ছা আর কাপড়ের দামটা আচ্ছা দিদি বলছি একটু কাপড়ের দামটা আমি কী ওখানে গেলেই কেমন কাপড় হিসাবে বা ছিট হিসাবে সেটা দামটা জানতে পারবো তাই তো আচ্ছা আচ্ছা আ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আমি কেমন কাপড় নেবো আচ্ছা সেই হিসাবে আপনি দামটা ধরবেন তাই তো আচ্ছা তা আচ্ছা একটু আমার আর্জেন্ট দরকার ছিলো যদি আপনি দু দিনের মধ্যে একটু কী ডেলিভারি দিই দিতে পারবেন তো যদি আমি ধরুন আজ বিকালে যাচ্ছি তাহলে দু দিনের মধ্যে আমি একটু ডেলিভারিটা পেয়ে যাবো তো মানে আপনি কমপ্লিট করে দিতে পারবেন তো আচ্ছা আচ্ছা হ্যাঁ সে অবশ্যই না আমার একটু আর্জেন্ট আছে তো আমি ওইজন্যই একটু দু দিনের মধ্যে হলে ভালো হতো একটু চেষ্টা করবেন অবশ্যই যদি একটু মেক আপ করতে পারেন হ্যাঁ অ্যাঁ হ্যাঁ তাহলে একটু অবশ্যই যেন তিন দিনের বেশি না হয় একটু অবশ্যই চেষ্টা করবেন তাহলে আমি আজকে বিকালেই আসছি হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওটা আমি একটু মেক আপ করে নেবো অসুবিধা নেই তাহলে আচ্ছা ঠিক আছে আমি রাখ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি রাখছি অবশ্যই আমি বিকালে আসছি আমি এই মাপটাও নিয়ে আসছি হ্যাঁ ঠিক আছে রাখছি তাহলে দিদি হ্যাঁ